হ্যালো হ্যাঁ আমি হ্যাঁ আপনি আমার জায়গাটা বুঝতে পারছেন না আমি তো আপনাকে গুগল ম্যাপ আপনাকে পাঠিয়েছিলাম আপনি দেখতে পান নি ও আচ্ছা আপনি বুঝতে পাচ্ছেন না তো নিন আমি আপনাকে বলে দিচ্ছি ফোনেই ইন্সট্রাকশন দিয়ে দিচ্ছি আপনি সেইভাবেই চলে আসুন তো প্রথমে আপনি যে পিচ রাস্তাটা ধরেছেন ওই পিচ রাস্তাটা সোজা আসুন সোজা এসে ডান দিকে যেয়ে একটা বড়ো শিব মন্দির পড়বে শিব মন্দিরটার থেকে যে একটু বা দিকে গেলে একটা মোরাম রাস্তা পড়বে মোরাম থেকে গিয়ে একটু বা দিকে গেলে ঢালাই রাস্তা পড়বে সেটার সামনে যে মুদি দোকানটা আছে সেইখানে কাছেই আমি দাঁড়িয়ে আছি আপনি একটু তাড়াতাড়ি আসুন আপনি একটু তাড়াতাড়ি আসলে আমার সুবিধা হয় কারণ বুঝতেই পারছেন আমাকে একটু কাজে যেতে হবে আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য দাঁড়িয়ে আছি আমি বুঝতে পারছি আপনার জায়গাটা বুঝতে অসুবিধা হলো তো আমি যেহেতু আপনাকে একটু বললাম আপনি গুগল ম্যাপটার সাতে একটু মিলিয়ে নিন আমার লোকেশানটা মিলিয়ে নিয়ে একটু তাড়াতাড়ি যতোটা শিগগির পারবেন এখানকে চলে আসুন তাতে আমারও কিন্তু কাজটা বা আমারও যেতে সুবিধা হবে আমি আপনার জন্য সত্যি অনেখ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি